প্রথমত আঞ্চলিক রাজ্য এবং জাতীয় স্তরে আন্তর্জাতিক যে অনুষ্ঠান ফটোগ্রাফির হয় সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করার জন্য খুব চেষ্টা করি আমার নানান ধরনের ভালো ভালো যে সমস্ত প্রকৃতির সুন্দর্য ছবি রয়েছে সে সমস্ত ছবিগুলি আমি সাবমিট করি সেখান থেকে অনেক বার সিলেকশন এসেছে অনেকবার সিলেকশন আসেনি তার জন্য আমি যতবার সিলেকশন এসেছে আমি খুব আনন্দিত উপভোগ করেছি এবং আনন্দ সঙ্গে সঙ্গে পাশাপাশি যতবার সিলেকশন হয়নি ততবার খুব দুঃখও প্রকাশ হয়েছে তারপরে আমি ফটোগ্রাফি করার জন্য আমার বেস্ট যেই সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো প্রথমে ওখানে সাবমিট করতে হয় তারপরে নানান ধরনের নানান ফটোগ্রাফারের কাছ থেকে ছবি আসে সেখান থেকে সিলেকশন হয় সিলেকশন হওয়ার পরে সেইখানে আমনাকে সিলেকশন করা হয় সিলেকশন হলে খুব ভালো লাগে কিন্তু না হলে তো খারাপ লাগবেই তাই অনেকবার আমি ক্যানসেল হয়েছি এখানে আমি অংশগ্রহণ করতে চাই ইচ্ছুক অবশ্যই ইচ্ছুক সেখান তারজন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করি অবশ্যই কিন্তু কিছু করার নেই মানে মানে ওয়ার্ক হয়ে ওঠে না ফটোগ্রাফি আমার প্যাশন তাই ফটোগ্রাফিকে ছেড়ে আমি রাগ করে থাকতেও পারি না তাই আমাকে ফটোগ্রাফি করতেও হয় আমি সাধারণত বেশি মোবাইল থেকেই করে থাকি অনেক সময় ক্যামেরা থেকেও করে থাকি আমার আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ার কারণে আমি ক্যামেরা অ্যাফর্ড করতে পারি না বন্ধুদের ক্যামেরা থেকে আমি যে সমস্ত ছবিগুলি ক্যাপচার করি সেই সমস্ত ছবিগুলি আমার কাছে আমি স্টোর করে রাখি এবং সেইগুলো দিয়েই আমি সিলেকশনের জন্য পাঠাই কিন্তু সিলেকশন কিছু কিছু সময় হয়ে যায় কিছু কিছু সময় হয় না নিজের ভাগ্যর ব্যাপার এখানে কিছু করার নেই আমি অবশ্যই অংশগ্রহণ করতে চাই এখানে আমার ছবি মানুষের কাছে পৌঁছাক এটা আমার খুব ইচ্ছা কিন্তু যদি না হয় তাতে আমার খুব খারাপ লাগে ভালোও লাগে অনেক সময়